আমি দশ পনেরো দিন আগে অ্যামাজন থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম দামের তুলনায় শাড়িটা খুবই ভালো এসছে যেমন পরে আরাম তেমনি তার ঝলমলে ব্যাপার আমার প্রতিবেশীরা সেই শাড়িটা দেখে আকৃষ্ট হয়েছে এবং আমাকে জিজ্ঞেস করে আবার তারাও সেই শাড়িটা অর্ডার করেছে